ভারতের ইতিহাস কি ভারতের ইতিহাস বলতে আমরা বই পড়ে যা জেনেছি তার মধ্যে অনেক রকম ইতিহাস আছে এদের মধ্যে যেমন মোগল পিরিয়ড একটা তারপরে ইংরেজদের ভারত শাসন যেভাবে ভারতেরকে শাসন করতেন সেইটা একটা আর আরেকটা বলতে ভারতের স্বাধীনতা দিবস এটাও একটা ভারতের ইতিহাস দেশকে এটি কীভাবে রূপ দিয়েছেন বলতে এই স্বাধীনতার পরে দেশের যে কার্যকলাপ বা দেশের যে ধনসম্পদ বা দেশের যে ঐতিহ্য এইটা প্রকাশ করে এর মাধ্যমে আর কিছু গর্বিত ঐতিহাসিক মুহুর্ত বলতে যেটা প্রধান হয় সেটা হচ্ছে যে উনিশশো সাতচল্লিশ সালে ভারতের স্বাধীনতা তার আগে তো ভারত পরাধীন ছিলো ওটাই হচ্ছে মেন কিছু মুহুর্ত আর স্বাধীনতা আন্দোলনের ব্যতিক্রমী নেতা বলতে পোথমে যেমন নেতাজী সুভাষচন্দ্র বসুর নাম মনে পড়ে আর এ তিনি ছাড়াও কিছু ব্যতিক্রমী নেতা বলতে যেমন বিনয় বাদল দীনেশ ক্ষুদিরাম বসু ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর এনাদের নামও উঠে আসে